আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হল স্টোব স্টোব আমার খুব ভালোই লাগত একটা কিনেছিলাম হটাৎ দরকারে উনান না জ্বালিয়ে ব্যবহার করতাম কিন্তু হটাৎ দেখি স্টোভের পাম্পারটা খারাপ হয়ে গেছে পাম দেয়া যাচ্ছে না তবে দিতে দিতে কীকরে বা তেল ফুটো হয়ে কীকরে বেরিয়ে গেল জানি না স্টোভটা হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল এবং আশপাশটাও জিনিস রাখা ছিলো সেগুলো ধরে গেল সেই থেকে আমি মনে করি স্টোভ আমাকে একটুও ভালো লাগে না